আমার বাড়ির পাশে প্রতিবেশী অনেক তো প্রতিবেশীদের মধ্যে পাঁচ জনের নাম বলতে গেলে ফার্স্টে বলতে হয় আমার বাড়ির বাঁ পাশে যিনি ভদ্রমহিলা থাকেন তার নাম রিয়ারানি মুখোপাধ্যায় এবং আমার ডান পাশের বাড়িতে যিনি থাকেন তার নাম রূপারানি দাস এবং আমার সামনের বাড়িতে যিনি থাকেন তার নাম হচ্ছে রূপচাঁদ মাহাতো এবং আমার পাড়ার সবচেয়ে শেষের বাড়িটা হল রিয়ারানি দাসের এবং আমার পাশের এবং তার পরের বাড়িতে যে থাকে তার নাম হল শুভ দাস কর্মকার